আমার এলাকায় মানুষজন বিভিন্ন কোম্পানির সিম ব্যবহার করে যেমন এয়ারটেল জিও ভোডাফোন আইডিয়া বি এস এন এল আরো অনেক ইত্যাদি সিম এখন যেমন ভোডাফোন আর আইডিয়া এক হয়ে গেছে মানে মার্চেন হয়ে গেছে মার্চেন হয়ে তারা ভি আই মানে ভি আই বলে একটা সিম ব্যবহার করে আগে তারা আলাদা ছিলো সেই জন্য তাদেরকে ভোডাফোন এবং আইডিয়া এই হিসাবে মানুষ চিনত তাছাড়া আমার এখানে দ্রুততম নেটওয়ার্ক বলতে আমার এখানে জিও এবং এয়ারটেল খুব ভালো নেট চলে এবং তারা খুব ভালো নেটওয়ার্কও দেয় আমার এলাকায় নেটওয়ার্ক বলতে এয়ারটেল এবং জিও খুব ভালো পরিষেবা দেয় এবং পরিষেবা প্রদান করে এবং আমার এলাকায় টেলিফোন এবং ইন্টারনেট পরিষেবা দেয় হলো জিও নেট এবং এয়ারটেল এয়ারটেল নেট এবং এই দুটো পরিষেবা খুব ভালো হয় সেই জন্য মানুষ আমার এলাকায় মানুষ বেশি অংশ মানুষ এয়ারটেল এবং জিও ব্যবহার করে